আমি একটা রক্তদান শিবির করতে চেয়েছিলাম আমার অনেকদিন থেকেই ইচ্ছে ছিল যে একটা রক্তদান শিবির করাবো তো রক্তদান শিবিরটা করবো বলি তো বাড়ির লোক বলে তুই পারবি না তখন আমি বলি না আমি পারবো তারা বলে না তুই কিছুতেই পারবি না কারণ এটিতো অনেক লোকের দরকার হবে এত লোক কোথায় পাবি আমি তখন ওদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিলাম বললাম যে আমি পারবোই কেন পারবো না চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে আমি দেখিয়ে দোবো তোমাদেরকে তো আমি সেটা চ্যালেঞ্জ নিয়ে আমি রক্তদান শিবিরটা করার জন্য অনেক ফোন করতে শুরু করি ফোন করে করে অনেক লোকজনদেরকে বলেছিলাম আসার জন্য তারপর তারা বলেছিলো ঠিক আছে যাবো তো আমি সেটা একটা ডেট ঠিক করি কবে রক্তদান শিবিরটা হবে তারপর সে ডেট ঠিক করা হয় দিয়ে রক্তদান শিবির শুরু হয় তো লোকজন প্রচুর এসেছিলো আর আমাদের ডোনার এসে গিয়েছিলো একশো জনের মতো কিন্তু পঞ্চাশ জনের ডোনার হয়েছিলো তারা রক্ত দিয়েছিলো আরও অনেকে দেবে বলছিলো কিন্তু একটা বেজে গেছিলো তো সেই কারণে রক্ত দেয়া হয় নি তো রক্তদান শিবিরটা স মানে সফল হওয়ার ফলে আমার খুব ভালো লেগেছিলো আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এটা আমি যে চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমি সফল হতে পেরেছি